আমি শৈশবকালে একবার স্কুলের থেকে একটি ট্রিপে গিয়েছিলাম সেখানে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল কোচবিহার রাজবাড়িতে হ্যাঁ সেখানে গিয়ে তো আমার অনেক রকমের স্মৃতি হয়েছে তার মধ্যে যেগুলো হলো যে ওখানে গিয়ে আমি হচ্ছে গিয়ে রাজাদের তরোয়াল দেখেছিলাম রাজাদের দরবার আসন ইত্যাদি জিনিসপত্র আমি দেখেছিলাম সেগুলো আমার খুবই স্মৃতি হয়ে রয়েছে মনে